সম্পদের ঘাটতি কীভাবে আপনার এলাকার সম্পদের ঘাটতির ফলে আমাদের যে এখানে মানুষের অনেক চিকিৎসার ঘাটতি হয়েছে যেমন ধরুন যে যেমন ধরুন আমাদের এলাকায় কোনও মানুষের জ্বর অতিরিক্ত জ্বর বমি পায়খানা আর ডাইরিয়া বা জন্ডিস এরকম রোগাক্রান্ত হলো সে রোগাক্রান্ত বা করোনা করোনা মানুষের অনেক ক্ষয়ক্ষতি সে ক্ষেত্রে অনেক ডাক্তার নার্স কাছে যেতে চায় না সে ক্ষেত্রে পর্যাপ্ত টিকা দান বা টিকা দানের কেন্দ্র ছিল মানুষের কি এখানে যে টিকা দানের কেন্দ্র সেখানে টিকা দেওয়ার সত্ত্বেও অনেক মানুষ যে বাইরে কাজ করতে গেছে ভিন রাজ্যে সেই রাজ্য থেকে যে মানুষ আসে তারা ঠিক ঠিক টিকা নিয়েছে কি না তাও এখনও জানা যায় নি তারা বাড়িতে এসে এই এই বাড়িতে এসে অনেক করোনায় অ্যাক্রান্ত হয়েছেন তারা মারা গেছেন এবং যে শয্যা স্বল্পতার কারণে মানুষের হাসপাতালে চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন তার কারণ হলো মানুষের আয় কম সে ক্ষেত্রে মানুষের যোগাযোগ ব্যবস্থা যেহেতু কম যখন রুগির প্রচণ্ড ভীড় সেখানে হাসপাতালেও ঘুষ দিতে হচ্ছে ঘুষ দিয়ে রোগীকে ভর্তি করতে হচ্ছে ভর্তি করা ভর্তি করে তবেই সেখানে সুচিকিৎসা পাওয়া যাচ্ছে কিন্তু সব হাসপাতালে সুচিকিৎসা পাওয়া যায় না সে ক্ষেত্রে নার্সিং হোম যেতে হয় নার্সিং হোম নার্সিং হোমে কারও ব্যক্তিগত নার্সিং হোম সেখানে মোটা অঙ্কের টাকা দিয়ে তারপর চিকিৎসা করানো হচ্ছে মোটা অঙ্কের টাকা দিয়ে চিকিৎসা করানো হচ্ছে এর জন্য কি করা দরকার যদি পর্যাপ্ত পরিমাণে টিকা করানো যেত আগে থেকে ক্যাম্প করে টিকা করানো যেত সে ক্ষেত্রে অনেক অনেক সুবিধে হতো অনেক মানুষ বেঁচে যেত কিন্তু যে আমাদের যে প্রাথমিক সুস্বাস্থ কেন্দ্রগুলো গ্রামে গ্রামে অবস্থিত আছে সেখেনে টিকা করানো হয় কিন্তু সব মানুষ সব খবর পায় না ওদের উচিত ঘরে এসে টিকাকরণ করানো যেহেতু ওদের সরকার থেকে রাখা হয়েছে সেহেতু টিকাকরণ করানো বা বাড়িতে থাকা বাড়িতে থাকা ওনারা এসে স্যানিটাইজ করে যাবেন ওনাদেরকে তো বসিয়ে বেতন দেওয়া হচ্ছে না না তো ওনারা এসে সরকারের টিকা স্যানিটাইজেশন করে যাবেন এবং মাস্ক পরার নির্দেশ দেবেন বাড়িতে থাকতে বলবেন